হ্যাঁ কে হ্যাঁ বলছি হ্যাঁ বলো আচ্ছা দশ তারিখে হ্যাঁ ও কি করাবে ওরে বাবা এখন তো এই দশ দিন কোথায় গো আজকে তো এক তারিখ হয়ে গেলো ন দিন তো আসলে আমার দুই কর্মচারী তার একজন ছুটিতে আছে সে চলে গেছে আর একজনের উপর প্রচুর কাজ আমি ন দিনে তোমায় কি করে দেবো ব্লাউজ আবার লেহেঙ্গা তো হবেই না দেখবো বলতে একটা কর্মচারীর ওপর সব আর তোমার ব্লাউজ তো আট দিনে আমি কি করে তোমায় করে দেবো বলো তো একটাই কি ব্লাউজ হ্যাঁ সেইটাই হ্যাঁ সবই তো বুঝলাম বিষয় হচ্ছে আমার কর্মচারী কম হয়ে গেছে একজন ছুটিতে গেছে তো আর তোমায় কি করে করে দিই বলো তো ঠিক আছে আমি দেখছি তুমি এক কাজ করো কারণ ওই মাপ মাপের একটা কিছু তো নিয়ে আসতে হবে সেটা দেখছি আমি করে দেবো কিন্তু তাহলে আমার একশো টাকা বেশি লাগবে গো কারণ আমাকে অন্য হ্যাঁ অন্য দোকানের কর্মচারীর সাথে করতে হবে কারণ আমার কোনো কর্মচারী এখন নেই প্রচুর কাজের চাপ বুঝেছো তো তো তাকে আমাকে দিতে হবে টাকা সেই কারণে নাহলে তো আমি নিই না জানো তো আমি তোমাদের সাথে কিরকম নিই হ্যাঁ হ্যাঁ তুমি কালকে আসো তাহলে দেরি করো না কালকেই আমাকে দিয়ে যাও হ্যাঁ সেটা হলে তো ভালোই হয় তাহলে আজকে তুমি একদম মাপ নিয়ে আসো এসে দিয়ে যাও আর টাকাটা একটু দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখো রাখো